আমি যখন রান্না করি বেশিরভাগ সময়ে গ্যাসে রান্না করি কিন্তু তাছাড়াও মাঝে মাঝে কাঠের উনানেও রান্না করেছি আঁচের উনানে রান্না করেছি কিন্তু কাঠের উনান আর আঁচের উনানে যেটা সবথেকে বেশি কষ্টকর সেটা হলো ধোঁয়া এই ধোঁয়ার জন্য আমরা যে মেয়েরা আছি যারা আমরা রান্না করি কাঠের উনানে কিনবা আঁচের উনানে যারা বেশি রান্না করে তাদের বেশিরভাগ তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ফুসফুসে ক্যান্সার কিনবা অনেকের দেখা যায় যে একটু বয়স হওয়ার পর যেমন চল্লিশ পেরোনোর পর থেকেই অনেকের দেখা যায় যে অ্যাসমা আছে অ্যাসমা চলে আসছে কিংবা হাঁপানি হচ্ছে একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে কে কারো কারো ফুসফুসে জল জমছে এরকম ধরনের অনেক রকমের সমস্যা দেখা যায় যেটা গ্যাস কিনবা ইডনে ইন্ডাকশান থেকে হয় না আবার কি হয় যে যারা খুবই গরীব যারা একবারেই গরীব ফ্যামিলি থেকে বিলং করছে যারা দিন আনি দিন খায় তারা আবার গ্যাস কিংবা ইন্ডাকশানটাকে তারা এফর্ড করতে পারে না কারণ এখনকার যুগে গ্যাসের যা দাম বেড়েছে একটা এক মাসে যদি একটা গ্যাস তুলতে যাই তাতেই তাদের অনেকটা টাকা চলে যায় আবার ইন্ডাকশানে যদি ইন্ডাকশানে যদি রান্না করতে চাই তো ইন্ডাকশানে রান্না করতে চাইলে সেটা আবার কারেন্টে চলে বিদ্যুতের বিল অনেকটা চলে আসে তাদের কাছে ওই আগুনের যেমন আগুনে রান্না বলতে যেমন কাঠের উনান কিংবা আঁচের উননটাই তাদের অনেকটা সুবিধে হয়